পশ্চিম বর্ধমানের খেলাধুলা প্রসঙ্গে আমি প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে প্রথমে ফুটবল কাবাডি এবং খো খো যেটা আমরা জাতীয় খেলা হিসেবে জানি এটা খুবই কম অর্থব্যয়ে এই খেলা যেহেতু যুক্ত তাই সবাই এই খেলার সাথে আমরা মিলিত হতে পারি বা খেলার সাথে যুক্ত হতে পারি খেলাধুলা নিয়ে প্রতিযোগিতা সেটা সবাইকে বিনোদন জোটায় এবং এই প্রতিযোগিতার মাধ্যমে সবাই একত্রিত হই বা ধর্মের একত্রিত হওয়ার একটা সুযোগ যা সমাজকে অনেকটাই শক্তিশালী করে খেলার মধ্য দিয়ে সমাজে একে অপরের বন্ধু হয়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে সেই বন্ধুত্ব প্রগাঢ় হলে জাতের লড়াই বা ধর্মের লড়াই অনেকাংশেই কমে যাবে ফুটবল মাঠ আমাদের এখানে আমাদের পশ্চিম বর্ধমানে আমি যেখানে বাস করছি অর্থাৎ বার্ণপুরে সেখানে আমাদের সামনেই আমাদের বার্নপুর বার্নপুর ইউনাইটেড ক্লাবের খুব সুন্দর একটা খেলার যে জায়গা তার প্রচুর পরিমাণে আমাদের সারা বচ্ছর ধরে নানা রকমের এখানে অনুষ্ঠান হয় কখনো ফুটবল হচ্ছে কখনো অ্যাথেলেটিকস হচ্ছে তো আর সুতরাং ফুটবলটাকে আমি বিশেষ করে পশ্চিম বর্ধমান জেলার আমি ফুটবলটাকে কেন্দ্র আমি যতটুকু দেখেছি তাতে পশ্চিম বর্ধমানের ফুটবলটাই সবথেকে বেশি জনপ্রিয় যেটা প্রত্যেকটা স্তরের মানুষরা এবং আমি দেখেছি এমনও দেখেছি যে চল্লিশও ঊর্ধ্ব মানুষরাও ফুটবলের প্রতিযোগিতাতে তারা নেমে পড়ে এবং রাত্রেও অনেক সময় খেলা হয় এবং যেটা আমাদেরকে খুবই মানে আনন্দ দেয় এবং আমরা ভাবি যে পরের বছর আবার কখন সেই অনুষ্ঠানটা আবার কখন এইভাবে আবার আসবে আমরা আবার একত্রিত হবো আর এইখানে আমাদের পশ্চিম বর্ধমান জেলায় আমি যেখানে বাস করি অর্থাৎ বার্নপুরে আমাদের এখানে লামায়ার মহাশয় আমাদের এখানে করে গেছিলেন লামায়ার প্রমোদ উদ্যান যে প্রমোদ উদ্যানটা আমাদের শুধু বার্নপুরবাসী না বার্নপুর থেকে যারা একটু দূরে দূরে ত্রিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার দূর থেকেও এসে পড়ে এই এই এই প্রমোদ উদ্যানে তারা ইয়ে হয় বিশেষ করে বনভোজনের সময় এত সুন্দরভাবে সজ্জিত যেটা শোভা বাড়ায় সেটা হচ্ছে চতুর্দিকে নানা রকম গাছে গাছে ভর্তি গাছের ছায়াতলে সব জায়গাতে বসার একটা জায়গা রয়েছে দ্বিতীয় কথা হচ্ছে ছোটো ছোটো বেশ সুন্দর জলাশয় রয়েছে এবং নৌকা দিয়ে নৌকা নৌকাবিহার করারও একটা সুযোগ এখানে রয়েছে নানা নানা রকমের ফুটবল নানা রকম নানা রকমের ফুল যেটা কোনো প্রত্যেকটা জিনিস আমাদের এখানে এই জিনিসটা আকৃষ্ট করে আমরা প্রতিবছরই প্রায় যাই এত মানুষের এখানে সমাগম হয় তো এইটা একটা আমাদের এই পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরের কথা আমি উল্লেখ করতে চাই এবং সবাইকেই জানাতে চাই যে এই প্রমোদ উদ্যানে যদি আপনারা আসেন আপনাদের সত্যিকারের খুবই ভালো লাগবে দ্বিতীয় কথা হচ্ছে এখানে সংস্কৃতিকের মূল অনুষ্ঠান আমাদের এখানে হয় আমি সাংস্কৃতিক অনুষ্ঠান আমি কিছু কথা বলতে চাই এখানে হয় আমাদের রবীন্দ্র ভবন এবং আমাদের ভারতীয় ভবন যে ভারতীয় ভবনের ঐতিহ্য আজও পর্যন্ত ধরে রাখার চেষ্টা করা হচ্ছে এখানে কিংবদন্তী অনেক শিল্পী এসেছেন যে যেখানে আমরা গান শুনেছি পদ্মশ্রী মান্না দের থেকে শুরু করে সব পণ্ডিত যশোরাজের অনুষ্ঠান থেকে শুরু করে পণ্ডিত ভীমসেন যোশীর অনুষ্ঠান থেকে শুরু করে আমরা এত আমাদের এখানে বঙ্গ সংস্কৃতির উৎসব হতো সেই উৎসবকে কেন্দ্র করে নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান যা আমাদেরকে দিনের পর দিন আনন্দ দিয়ে গেছে আমরা এখনো সেটাকে ফিরে পেতে চাই এবং তার উদ্যোগ কিছু কিছু মানুষ এখনো করে যাচ্ছেন যে সেইটাকে যদি কিছু কোনো রকমভাবে ফিরিয়ে নিয়ে আসা যায় আর রবীন্দ্র ভবনের কথা বলতে গেলে আমি প্রথমে বলি আমি নিজে ভাষা শহীদ স্মারক সমিতির একজন সদস্য সেখানে প্রত্যেক বছর যেখানে আগে প্রত্যেক বছর আমাদের মাননীয় আমাদের লেখক সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে আসা হতো এবং সেই তিনদিনের এখানে অনুষ্ঠান সাংস্কৃতিক যে অনুষ্ঠান হতো সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু জানতে পারতাম অনেক গুণী মানুষের এখানে সমাগম হতো আর আরেকটা কথা আমি আরেকটা কথা বলতে চাই মানে এই পশ্চিম বর্ধমানের আমাদের যেখানে আমরা বার্নপুরে যেখানে বাস করছি যেখানে আমাদের দুর্গা পুজোকে কেন্দ্র করে অনেক ধর্মের আমাদের অনেক মানে অনেক ধর্মের মিলন হয় বিজয়া দশমী আমাদের বিসর্জনের মিছিলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই বিজয়া মিছিল সম্পন্ন হয় এই এই অনুষ্ঠানে এই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা আমাদের আমাদের প্রত্যেক বছর আমাদের বিজয়ার দিনটাতে মন প্রচণ্ড খারাপ লাগে কিন্তু তবুও আমরা বসে থাকি যে কখন বিজয়া দশমীর এই মিছিলটা আমাদের শুরু হবে